আমি একজন ভারতীয় এবং ভারতে বিভিন্ন ধর্মের বসবাস হিন্দু জৈন পারসিক খ্রিস্টান বৌদ্ধ মুসলিম বিভিন্ন ধর্মের বসবাস কিন্তু আমরা সমন্বয় সাধন করে সব সময় চলতে থাকি ভারতের প্রাচীনতম ধর্মের মধ্যে সনাতন ধর্ম যা ভারতবর্ষের ভর্তি সবচেয়ে বেশি সংখ্যায় অবস্থিত এর পরে মুসলিম বৌদ্ধ জৈন প্রভৃতি মানুষ বসবাস করে আমি একজন সনাতন ধর্মাবলম্বী এবং ধর্মকে আমার কাছে আমার ধর্ম বড়ো অন্য ধর্ম যে ছোটো তা নয় আমরা বিভিন্ন ধর্মাবলম্বী মানুষের মধ্যে ছোটো বড়ো থেকে মানুষ হয়েছে এবং একে ওপরের ওপর ঐক্য এবং সম্প্রতি বজায় রাখি আমরা আমাদের দুর্গা পুজোর সময় আমাদের পশ্চিমবঙ্গের নাগরিকদের মধ্যে দুর্গা পুজো যে হিন্দু ধর্মের মধ্যে একটি বড়ো পুজো এবং সেই পুজোয় বিভিন্ন ধর্মাবলম্বীর মানুষরাও একত্রিত হয় এবং মুসলিমদের ঈদ বা বিভিন্ন পরবের এতে আমরাও সেখানে সম্প্রতি বজায় রাখি এবং কোনো রকম ঐক্যের দিক দিয়ে আমাদের কোনো রকমই অসুবিধা হয় না হয় না ধর্ম মানুষের কাছে একটি পবিত্রতম স্থান এবং সেটাকে বজায় রাখাটাই হচ্ছে কি যে ভারতীয় নাগরিক হিসাবে আমি মনে করি এটা সবচেয়ে বড়ো একটা গৌরবের জিনিস তাই বলে অন্য ধর্মকে কখনও আঘাত না করা বা ছোটো না করা মানুষের একান্ত কর্তব্য ভারতবর্ষের বিভিন্ন ধর্মাবলম্বী বসবাস থাকলেও সেই সম্প্রতি আজও পর্যন্ত অবস্থিত রয়েছে এবং আগামী দিনে এটা বজায় থাকবে বলে আমিও আশা করি হিন্দু ধর্ম আমরা সনাতন ধর্মাবলম্বীদের বলা হয় হিন্দু এবং ইসলাম ধর্মাবলম্বীদের বলা হয় মুসলিম আমরা হিন্দু মুসলিম উভয়ে বসবাস করি এক সাতেই বসবাস করি জৈন বৌদ্ধ খ্রিস্টান সংখ্যায় কম থাকলেও কিন্তু তারা আমাদের সাথে সম্প্রীতি বজায় রাখার চেষ্টা করে ভারতবর্ষে যেহেতু প্রাচীনতম ধর্ম হিসাবে হিন্দু ধর্ম এখানে অবস্থিত সেই জন্যে ভারতের বিশেষত উত্তরপ্রদেশ বিভিন্ন ধর্মবলম বিভিন্ন দেব দেবীর জন্মস্থান এবং অতি পবিত্র একটি স্থান আমাদের পশ্চিমবঙ্গে অবস্থিত গঙ্গাসাগরও একটি পবিত্রতম স্থান হিসাবে উল্লেখিত এবং আমরা ভারতীয় ভারতবর্ষের মধ্যে আমরা ইসলাম ধর্ম যে মুসলিম জনসংখ্যা কিন্তু ভারতের সবচেয়ে বড়ো মসজিদ ভারতবর্ষতে জুম্মা মসজিদ ভারতবর্ষেই অবস্থিত এবং ভারতের মীনাক্ষী মন্দির পৃথিবীর মধ্যে একটি শ্রেষ্ঠ এবং বড়ো মন্দির হিসাবে আজও উল্লেখিত রয়েছে এবং ধর্ম সম্বন্ধে আমাদের মধ্যে কোনো রকম আঘাত কাউকে না করা এবং পরবর্তী সমাজে আমাদের উত্তরসূরি যারা থাকবে তারাও যাতে সেটা সম্প্রতি বজায় রাখে চলতে পারে তার জন্য আমরা আশা করবো যে আগামী দিনও এই সম্প্রতি আরো বজায় থাকবে